আমি সরাসরি আগুনে বা চুলাতে রান্না করেছি এটি গ্যাস বা ইন্ডাকশানের থেকে অনেকটাই বেশি ভিন্ন চুলাতে রান্না করলে গ্যাস এবং ইন্ডাকশানে রান্না করলে যেমন বিদ্যুৎ খরচাটা বেশি হয় এবং শুধু বিদ্যুৎ খরচা নয় এবং বেশ মানে আর্থিক দিক থেকেও অনেকটা পরিমাণে খরচা হয় এবং চুলা বা আগুনের ক্ষেত্রে সেটা হয় না চুলাতে রান্না করলে রান্নার স্বাদ প্রচুর ভালো হয় এছাড়া আমাদের বিভিন্ন ধরনের ঘরোয়া রান্না যেমন বেগুন পোড়া টমেটো পোড়া আলু পোড়া এগুলো ইন্ডাকশান বা গ্যাসে মানে গ্যাসে করা গেলেও ইন্ডাকশানে সেভাবে করা যায় না এবং গ্যাসে সেরকম স্বাদটাও আসে না কিন্তু চুলাতে রান্না করলে ছে সেটার স্বাদটা সত্যিই মারাত্মক আমাদের বিভিন্ন ধরনের গ্রামাঞ্চলে যেমন চুলা ব্যবহার করা হয় সেখানে ইন্ডাকশান বা গ্যাসের সেভাবে চলাচলটা সেভাবে দেখতে পাওয়া যায় না এবং আগুনে বা চুলাতে রান্না করলে স্ তার স্বাদ মারাত্মক হয় এবং আমি নিজেও অনেকবার করেছি এবং আমি পারি করতে সেটা আমার ভীষণ ভালো লাগে এছাড়া আ মানে গ্যাসে যে চুলাতে যেরকম বেগুন পোড়া হয় সে বেগুন পোড়ার স্বাদ প্রচুর ভালো হয় আমার আমার মামাবাড়ি গ্রামের দিকে তো আমি গা মানে মামাবাড়ি গেলেই আমি বলি তাদের গ্যাস এবং ইন্ডাকশান দুটোই আছে কিন্তু চুলাটাও তাদের এখানে বেশি আছে মানে চুলাতে রান্না করলে আমি আমার মন মতো রান্নাটা করতে পারি যেমন যেরকম আঁচে দেবো সেরকম আঁচে রান্না হবে তার স্বাদও ভীষণ মারাত্মক হয় আমি বাড়িতে গেলে সেখানে গেলে আমি দিদাকে বলি যে দিদা তুমি চুলায় রান্না করে দাও আমাকে সেখানে মাংসও প্রচুর পরিমাণে ভালো হয় পোড়া খাবারগুলো ভীষণ ভালো লাগে আমি বেগুন পোড়া খেতে নিজে প্রচুর ভালোবাসি তাই সেখানে মানে চুলা থাকলে সেখানে আমি বেগুন পোড়া রান্না করি নিজে নিজে পারি আমি করতে এবং সেই বেগুন পোড়ার স্বাদ সত্যিই মারাত্মক সরষে তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চিনি দেওয়া হয় আমরা যেহেতু চিনি খেতে ভীষণ ভালোবাসি তাই চিনি দেওয়া হয় সেই চিনি দিয়ে আবার বেগুন পোড়া হয় এছাড়া টমেটো পোড়া আছে টমেটো পোড়ার স্বাদও ভীষণ মারাত্মক হয় এবং ভীষণ ভালো খেতে হয় তাই চুলা অবশ্যই কী বলে গ্যাস বা ইন্ডাকশানের থেকে ভিন্ন এবং খরচের দিক থেকেও ভালো কিন্তু সবার ক্ষেত্রে খরচ কমান মানে খরচ বাড়লেও মানুষ অতটা খাটতে যায় না অত সুন্দর স্বাদের সেই রকমভাবে প্রয়োজন হয় না মানুষের হাতের এখন সময় প্রচুর পরিমাণে কম তাই গ্যাস এবং ইন্ডাকশানটার চাহিদাটাই এখানে বেশি